হ্যালো আপনি কে বলছেন দিদি বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও সেটা নিয়ে ভাবছিলাম যে এটা নিয়ে আমাদের বসা দরকার আমাদের স্কুলে সবাইকে বলে দেওয়া দরকার বাচ্চাদের সেইভাবে আমদের বিষয়টা দিয়ে বোঝানো দরকার যে এইভাবে বদমাশ লোকগুলো আসলে আমাদের সঠিকভাবে তাদের শেখানো দরকার যে বদমাশ লোক আসলে তারা যদি কিছু দেয় তোমরা খাবে না বা নেবে না তোমাদের দে যদি ডাকেও তোমরা কেউ যাবে না আমাদের মাস প্রত্যেক মাস্টার মশাইদেরকে স্কুলে স্কুলে বলাটা দরকার আমিও ভাবছিলাম যে এই নিয়ে আমরাও কিছু কথা বলবো একটা অনুষ্ঠানে বসবো সবাইকে নিয়ে এই ধরনের কাজ না যেন হয় আমাদের বাচ্চারা বল বদমাশ লোক থেকে যেন দূরে থাকে হ্যাঁ ওই ভয়টা আমাদের সবার মধ্যে আছে ও বাচ্চাদের নিয়ে খুব আমাদের মাথায় আছে কথাটা আমরা খুব গুরুত্বপূর্ণ দিয়েই ভাববো তাহলে ঠিক আছে রাখছি